আমার প্রিয় বই হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী কেন জানি না আমার এটা একটা মেয়ের দুঃসাহসিক পরিচয় আছে বলে আমার বেশি ভালো লেগেছে এই গল্পটা আমি প্রচুর গল্পের বই পড়েছি কিন্তু এই এই গল্পের বইটি আমার কাছে খুবই প্রিয় একটা মেয়ে যে কীরকম পরিস্তিতিতে যে যার বাপের বাড়িতে থাকার জায়গা হলো না যে শ্বশুর বাড়িতে গিয়ে জায়গা পেল না সেই মেয়েটি ডাকাতদের খপ্পরে পড়ে জঙ্গলের মধ্যে কীভাবে নিজেকে রক্ষা করলো নিজে কী দুঃসাহসিক পরিচয় দিলো তারপরে একটা অসুস্থ মানুষকে তার শেষ সময়ে তাকে জল দান করে তার সমস্ত কিছু সম্পত্তি পেয়ে তারপরে সে ওই সম্পত্তিটা পাওয়া তো এত সহজে সে পায়নি সেই কোন মাটির নিচে ওই একটা মশাল নিয়ে আস্তে আস্তে ওই অন্ধকারের মধ্যে নেমে সেই সম্পত্তি পুরো যে মোহরগুলো সে যে উদ্ধার করলো তারপরে সেখান থেকে বেরিয়ে এসে বনের পথ ধরে যে গে ওই মোহর একটা নিয়ে যে গেলো যে তার সংসারের জিনিসপত্র কেনার জন্য সেখানে গিয়ে তার ভবানী ঠাকুরের সঙ্গে দেখা পেলো তারপরে ভবানী ঠাকুরের সঙ্গে পরিচয় হওয়ার পরে সে আস্তে আস্তে একটা মানে অন্য জগতের মধ্যে নিজেকে সঁপে দিলো তাকে তো একটা মেয়ে হয়ে তাকে তো ভাবতে হয়েছে যে আমি কোন পথটা ধরব এই এই সবের জন্য মানে একটা মেয়ের বিশেষ পরিচয় আমরা ওই গল্পের মধ্যে আমি পেয়েছি কেননা একটা মেয়েকে ওই অবস্থাতে ওই রকমভাবে ভাবা যে আমি কী করব এত মোহর নিয়ে সে তো পারত যে আমি এই মোহর নিয়ে বিশাল বাড়ি করব বি খুব ভালোভাবে থাকব কিন্তু ভবানী পাঠকের সঙ্গে পরিচয় হওয়ার পরে সে চিন্তা করলো যে না আমি এর সঙ্গে থাকব এ যেভাবে গরীব মানুদেরকে সাহায্য করে আমি ওই ভাবে আমি আমার মানে জীবন আমি সঁপে দেবো সে সেখান থেকে একটা সাধারণ মেয়ে থেকে কীভাবে ডাকাত রানী হলো সেই যে ডাকাত রানীর যে হওয়ার যে কঠিন একটা মানে অধ্যাবসায় সেটাও গায়া গায় একদম গায়ে শিহরণ জাগে আর তারপরে ডাকাত রানী হওয়ার পরে যে যে সে সব যে কাজগুলো করেছে তারপরে গিয়ে তার সেই শেষ পর্যন্ত তার শ্বশুরকে সাহায্য করা এইভাবে তার স্বামীর সঙ্গে আবার শেষ পর্যায়ে মিল হয়ে যাওয়া শেষে যে সেই ভবানী ঠাকুর যে আবার এলেন লাস্টে এসে যে তাকে সংসার করতেই বললেন আমরা তো সেটা ভাবিনি ভেবেছিলাম যে যে একবার ডাকাত হয়ে যায় সে আর বাড়ি ফিরতে পারে না কিন্তু ভবানী ঠাকুর শেষে বলেছিলেন যে না সবার জন্য সব কিছু নয় তুমি তোমার সংসারে ফিরে যাও এটার জন্যই আমার এত ভালো লেগেছে গল্পটা মানে বলতে গেলে তো ঠিক ঠিক ঠিকভাবে বলা যায় না মনের ভিতরে ভীষণ দাগ কেটেছে